হ্যাঁ আমরা তো কখনও বাইকিং ইভেন্ট বা রেসে অংশগ্রহণ করিনি কিন্তু আমরা বন্ধুবান্ধবের সঙ্গে একে অপরের সাথে রেসিং অবশ্যই করেছি আমরা দেখা যাচ্ছে কোনো জায়গায় ঘুরতে বেরলাম একসঙ্গে অনেকগুলো বন্ধুবান্ধব তো কোনো ক্ষেত্রে আমাদের মধ্যেখানে একটা কী চলে আসলো যে চল আমরা এখান থেকে এক কিলোমিটার বা দশ কিলোমিটার আমরা একটা রেস করি একটা বাজি রাখা হয় যে যে জিতবে তাকে একশো টাকা বা হাজার টাকা বা দশ হাজার টাকা বা কোনো খাতির বা কোনো প্রাইজ বশত তাকে দেওয়া হবে এটা বাজি রাখা হয় সেরকম আমরা করে থাকি তো এরকমই একটা গল্প আমার হয়েছিল কিছু বছর আগে তো আমি আমার বন্ধুদের সাথে পুনেতে ঘুরতে গিয়েছিলাম পুনে একটা অঞ্চল সেখানে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমরা রেস করি যে বলি চল আমরা আমাদের নিজেদের মধ্যে দেখা যাক কে ভালো বাইক চালায় আর আমরা কিছু স্টান্টও করি তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে স্টান্ট করতে লাগলাম কেউ কেউ ভালো স্টান্ট করল কেউ কেউ খারাপ স্টান্ট করল কেউ পারল কেউ পারল না বিভিন্ন রকম সবাই এক এক রকম সবার প্রতি তো প্রতিভা থাকে তা সবাই বিভিন্ন রকম প্রতিভা সবার মধ্যে ছিল কেউ নতুন নতুন কেউ ইউনিক সব ধরনের স্টান্ট করে দেখাল সবাই তো তার পরে আমাদের মধ্যে আলোচনা হলো সবাই তো সব রকম করল চল ঠিক আছে এবার আমরা রেস করি তো দেখা যাক রেসে কে আগে বাড়ে বা কে যেতে তো আমাদের মধ্যে একটা দশ হাজার টাকার বাজি রাখা হলো যে জিতবে তাকেই দশ হাজার টাকা প্রাইজ রাখা হবে তো সেই হিসাবে ঠিক আছে চল বলে আমরা রেস করা শুরু করলাম আমাদের একটা বন্ধু ছিল প্রদীপ সে বলল ঠিক আছে তোরা রেস কর আমি টাইমিং দেখি এবং আমি তোদেরকে যখন যেতে বলব তোরা তখন শুরু করবি তখন তোরা যাবি তো প্রদীপ তখন বলল স্টার্ট তো ঠিক আছে আমরা তখন বাইকটা চালু করলাম এবং রেস করা শুরু করলাম আমরা আমাদের মতো করে তো রেস করতে করতে করতে করতে প্রায় দশ কিলোমিটার দশ কিলোমিটার চলে গেলাম গিয়ে আবার রিটার্ন আসব তো আমরা রিটার্ন আসতে আসতে সামনে একটা আমাদের আমি ঠিক বুঝতেই পারিনি সামনে আমার একটা খোয়া বা পাথর পড়ে সেই ক্ষেত্রে আমার ওই জায়গায়ই স্পটে আমি ওখানে বাইকে অ্যাক্সিডেন্ট করি কিন্তু আমার মাথায় হেলমেট ছিল সেই জন্যে আমার বেশি কিছু হয়নি কিন্তু ওই অ্যাক্সিডেন্টের পরে আমার এটটা হাঁটুর মালা ঘুরে গিয়েছিল আমাকে হসপিটালে অ্যাডমিট করা হয় আর ওটার জন্যে আমার প্রচুর টাকা খচ্চা হয় এবং অনেক ক্ষতি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মাথায় হেলমেট থাকার কারণে আমার মাথায় তেমন কিছু চোট আসেনি এবং সেই ক্ষেত্রে আমি বেঁচে যাই তো বাইক চালানো ভালো যেমন দেখা যাচ্ছে আমাদের কোনো বিপদে আপদে কারেন্টলি আমাদের যাওয়ার জন্যে তাড়াতাড়ি আমার এক জায়গার থেকে অন্য অন্য জায়গায় ডাক্তারের বাড়ি বা এখানে সেখানে আপদ বিপদে যাওয়ার জন্যে আমাদের জন্যে একদম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইক

আমাদের মধ্যে যে এই রেস হয় রেস করি আমরা যে একে অপরকে নিনজা দেখাই এই জিনিসটা কিন্তু খারাপ আর এই জিনিসটা করার ফলে আমাদের এই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো এই বাইক জিনিসটা একদিক থেকে খুবই ভালো উপকারী জিনিস আবার একদিক থেকে খুবই অপকারী জিনিস হয়ে থাকে তো আমি বলব বাইক চালানো বা রেসিং করা খুব ভালো জিনিস নয় কিন্তু তোমার যদি অভিজ্ঞতা হয়ে থাকে তুমি তুমি করো কিন্তু এটা খুবই ভালো জিনিস নয় রেসিং জিনিসটা হ্যাঁ ব্যক্তিগতভাবে কোনো সুবিধা অসুবিধার জন্যে তুমি বাইক চালাও ইউজ করো খুব ভালো ধন্যবাদ